প্রত্যেক মানুষের জীবনে একটা করে দামি জিনিস থাকে যেগুলো নিজেদের অন্তরে যতদিন আমরা বেঁচে থাকি সেগুলো আমাদের মনে থাকে যেমন আমার কর্মজীবনে অনেক কিছু কিছু রয়েছে যে জিনিসগুলো যেমন এক ভদ্রলোক অফিসে এসে হয়তো অসুস্থ হয়েছিলো তাকে মানে ভালো এমনভাবে সেন্সলেস হয়ে গেছিলো তাকে ভদ্রলোককে হসপিটালাইজড না করলে হয়তো মারা যেত কিন্তু আমাদের একজনে বললো যে ওনার চিনি খাওয়ালে মোটামুটি ওনার রোগটা সেক্ষেত্রে ওই চিনি চিনি দেওয়া হলো লজেন্স পাওয়া যায় নি চিনি চিনি দিয়ে পরে চিনি খাইয়ে তাকে সুস্থ করা হয়েছে এরকম ধরণের অনেক অনেক অনেক অনেক ঘটনা আছে যেগুলো আমাদেরকে খুব মানে ইয়ে করে এবং আমার অনেক সহকর্মী ছিলো তারাও তারাও অনেকে সাহায্য করেছে এছাড়া আরও তো রয়েছেই সব কথা সবসময়ে সব জিনিস সবসময়ে মনে থাকে না তবুও যে কটা এটা বললাম